আর অঞ্চলের কোনো নির্দিষ্ট বুনন সেলাইয়ের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে তো আমার অনেক দিনেরই সেলাই শেখার ইচ্ছা ছিলো তো সেই প্রশিক্ষণ কেন্দ্র বছর চারেক হলো হয়েছিলো তার মধ্যে আমি সেখানে যেয়ে ভর্তি হই আমি কাজ শিখি প্রথম প্রথম পারতাম না তারা আমাকে হাতে করেই শিখিয়ে দেয় ভালো করে তারা বললো পারবে পারবে এভাবে আমি করতে করতে সেলাই করতে করতে অনেকটাই শিখে গেছি সেখানে যেসব আধুনিক পোশাক হয় সেই সব ডিজাইন সেই সব এম্ব্রয়ডারি সেলাই কাঁথা স্টিচের সেলাই তারা আমাকে যত্ন সহকারে হাতে ধরে শিখিয়ে দেন আমি বাড়িতে এসে সেসব রোজ প্রাক্টিস করি এবং কিছুটা এখন অনেকটাই পেরে গেছি ভালোভাবে এমবডারির কাজ কাঁথা স্টিচের কাজ অনেকটাই আমার কাছে সহজ হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি এখন কাজটা করতে পারি অনেকে আমার কাছে সেই সব পোশাক বানানোর জন্য আসে আমি তাদের সেই সব এম্ব্রয়ডারি কাঁথা স্টিচের মাধ্যমে পোশাক বানিয়ে দিই তাদেরও খুব পছন্দ হয় আমারও খুব ভালো লাগে